আমাদের এখানে বাড়ির কাছাকাছি একটা বিশাল বড়ো বাগান আছে বুঝতে পেরেছেন উদ্যান আর কি সেখানে ওই বাচ্চাদের একটু বসার জন্য একটু সিট টিট করে দেওয়া আছে দুটো দোলনা করা আছে সেখানে এই বিকেলবেলা হলে বাচ্চারা এসে সব দোলনায় দোল খায় আমরা সবাই যারা রিটায়ার লাইফ হয়েছে তারা সমস্ত বয়স্করা পুরুষ নারী সবাই এসে ওই ওইখানে সব বসে বসে যে যার সুখ দুঃখের সব গল্প টল্প করে খুব ভালো লাগে বিকেলবেলাটা তারপরে পাশেই আছে একটা বিশাল মাঠ সেই মাঠে বাচ্চারা সমস্ত বড়ো বড়ো ছেলেরা ওখানে সব খেলাধুলো করে কোথায় হা ডু ডু কোথায় গজ কোথায় বল এই সব খেলাধুলা করে খুব ভালো লাগে খুব খারাপ নয় মোটামুটি আপনার উদ্যানটাও ভালো লাগে আর মাঠটাও ভালো লাগে